আমি একটা খাবার অর্ডার করেছিলাম আপনাদের ওখান থেকে খাবারটা খুবই বাজে খুবই মানে কী বলবো খাবারটা যে এতোটা এরকম কে বানিয়েছিলো আমি ঠিক জানি না আমার আমাদের এখানে বাড়ির ফ্যামিলি সবাই গিয়েছিলো আমি শুনেছিলাম যে আপনাদের ওখানে হোটেল আর এ খুবই ভালো কিন্তু যে এরকম অবস্থা ছিলো সেটা কী করে জানবো মানে কেমন একটা খাবারটা হয়েছিলো তাতে মানে মুখে নেয়া যায় না গন্ধ হয়ে গিয়েছিলো বাসি খাবার ছিলো না কী খাবার ছিলো সেটা আমি খুব বুঝতে পারি নি এটা এক নম্বর ডেলিভারি বয় তো দেরি করে ডেলিভারি করেছে দুই খাবার ওরকম তালে আপনি এবার বলুন আপনাদের দোকানে ওরকম যদি হয় তালে কী করা উচিত ওটাকে এরা তো খাবার টাবার পচা জিনিসটা কেন আপনারা ওরকম বিক্রি করেন আমি তো কিছু খুঁজে পাচ্ছি না